এমন অনেক বই আছে যা পড়লে আমাদের চোখে জল আসে এই ধরনের তো দুটি একটি বই নয় অনেক বই তবু আমাদের প্রচলিত রামায়ণ যেখানে সীতার চরিত্র চোখে জল আনার মত চরিত্র দোষী না হয়েও তাকে দোষের ভাগীদার করা হয় শুধু পুরুষশাসিত সমাজ বলে তাকে পরীক্ষা দিতে হয় শুধু নারী বলে এগুলো চোখে জল আনার মত ঘটনা আমাদের এখনও পুরুষতান্ত্রিক সমাজে এখনও অনেক সীতা এইভাবে কেঁদে মরে পরীক্ষা দিয়ে যায় কিন্তু আমাদের সমাজের রাবণরা অট্টহাসি হেসে যায় রামেরা দায় এড়িয়ে যায় শুধু সীতারা কেন কাঁদবে যেগুলোর জন্য আরো অনেক সীতার চোখে জল আসে এগুলো ভাবনার বিষয় রামায়ণ শুধু নয় আজকের সমাজটা রামায়ণের মত তৈরি হয়ে গেছে দেখুন কোনো কিছু হলে পুরুষরা দায় এড়িয়ে যাচ্ছে যত দায় নারীদের যত দোষ তাদের পরীক্ষা দিতে হবেও তাদের এগুলো কি সত্যি চোখে জল আনার মত বিষয় নয় ভাবুন তো শুধু কেন নারীরা অপরাধের শিকার হচ্ছে অপরাধ করছে তো একজন পুরুষ সাজা পাবে কেন শুধু নারী এটা কি একবারও ভালো করে ভাবলে চোখে জল আনতে পারে না তাই আমার মনে হয় রামায়ণই আমার কাছে সবচেয়ে কান্নার চোখে জল এনে দেওয়ার মত বিষয় ছিল সেই রামায়ণ আজও চলছে সমাজে আজও চলছে জানি না কবে বন্ধ হবে আমি চাই দ্রুত বন্ধ হোক